আমি ছবি আঁকতে ভালোবাসি ছোটো ছোটো বাচ্চা ছেলেদের ছবি আঁকাই স্কুলে নিয়ে যাই ছেলেদের আঁকাই ছবি বাচ্চা দেখে স্কুলে যাই বিভিন্ন জায়গায় নিয়ে যাই তারপরে ছবি আঁকান শেখানোর চেষ্টা করি বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ছবি আঁকতেও ভালোবাসি দেখতেও ভালো লাগে তুলি রঙ মানে শেষ হতে মনে কর আরও শেষ হোক হোক ভালো লাগে তুলি কিনতে কিনতে আবার মনে হ হয় আবার তুলি কিনে ছবি আঁকবো বাঁচা বাঁচা ছেলেদেরকে দেখায় শেখায় আমি বিদ্যালয়ে ছবি দিই বিদ্যালয়ে বইয়ে ছবি এঁকে মাস্টারদেরকে দেওয়া হয় অনেক শিশুর দেয় টাকা পয়সাও উপার্জন হয় কিছু পয়সা সাহায্য করে অনুদানও করে বাচ্চাদেরকে দেখানো পরড়ে মাস্টারও ভালোবাসে না আপনার ছবি খুব ভালো ছবি এর চেয়ে ভালো